বলছি আমার এক কাপ চা দাও না গো দুধ চা দাও হ্যাঁ দুধ চা কতো করে সেদিনকার সাত টাকা করে খেলাম এখন দশ টাকা হয়ে গেছে আচ্ছা যাই হোক দাও আর কী করা যাবে খেতে তো হবে দাও এক কাপ তোমার তো অনেক দিন তো দোকান করেছো তা আর অন্য কিছু করছো না একটু মানে চপ একটু মুড়ি টুড়ি এগুলো তো ভাজতে পারো চপ ভেজে মুড়ি ছোলা এগুলো বিক্রি করলে তো বিক্রি হয় ভালো ও একা মানুষ পেরে উঠছো না তাই তো ও তাহলে কিছু সাহায্যের কাজে যদি লাগে আমাকে বোলো আমি যাবো গিয়ে একটু হাতে হাতে করে দেবো সেই তো আমি বাড়ি বসে থাকি

আরে না জানলেও এখন তো চপ তো প্রায় দোকানে বিক্রি হচ্ছে ওখান থেকে শুনে নিলেই হয়ে যাবে যে ওরা কতো করে নিচ্ছে সেইভাবে আমরা বিক্রি করবো ওই চপটা ভেজে দিলাম এবার একটু ছোলা সেদ্ধ করে একটু ভেজে দিলাম এইগুলো পারি আর কী করবো বলো আর মুড়ি তো এমনি কিনে নেবে সিঙারা মানে সিঙারা স্যান্ডউইচ এগুলো বানানো হ্যাঁ এগুলো বানিয়ে দেবো আরে এগুলো হুম হ্যাঁ এগুলো তো বেসম ট্যাসন লাগবে ঠিক আছে কেটে দিয়েছে মনে হয় নিমকি লাগবে তারপর হচ্ছে গিয়ে ওর সাথে মানে স্যান্ডউইচ করতে গেলে পাউরুটি লাগবে ডিম লাগবে একটু আলু লাগবে এগুলো লাগবে এবারে চপও করতে গেলে তো বেসম লাগবে এদিকে আলুও লাগবে লঙ্কা লাগবে সব রকম জানো তো ওগুলো মশলা দিয়ে করতে হবে

হুম ঠিক আছে